ছবি তুলি যেখানে ভালো লাগে যেখানে ঘুরতে যাই দেখি ছবি না বা ফুলের বাগান থাকে যেমন পার্কে যাই ইকোপার্কে ইকো সায়েন্স সিটি পার্কে যাই তারপরে হচ্ছে কি তোমার চিড়িয়াখানা তারপরে এই সুন্দরবন এসব জায়গায় যাই সব ঘোরার জায়গা আমরা যখন যেখানে যাই যেখানেই ভালো লাগে সেখানেই ফটো তুলে নিই ছবি তুলি সেখান থেকে বসে দাঁড়িয়ে গালে হাতে মানে যেরকম যার যেরকম ভালো লাগে সেরকম ইচ্ছা সেরকমই ছবি তুলি ফটো তুলে নিই ওরকম ফটো তুলতে বা পরেরও সময় যখনই সব ফটোগুলো ছবিগুলো দেখি ভালো লাগে মনেও পরে সেসব দিনগুলো যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম গিয়ে এই ছবিটা তুলেছি এইভাবে সেই ছবিটা তুলেছি সেই ছবিটা আরও অনেক অন্যজনের সাথে কথাও বলি গল্পও করি যে আমরা যাই গিয়েছি এরকম জিনিস দেখেছি এরকমভাবে ছবি তুলেছি ফটো তুলেছি ভালো লাগছে দেখতে ভালো লাগে এরকম জায়গা গিয়ে এরকম এই আছে এরকম জায়গায় এরকম বাগান আছে ফুল ফল আছে নানান জায়গায় নানান সুন্দর সুন্দর জিনিস থাকে দেখতেও ভালো লাগে তো আমরা ওই সব জায়গায় যাই যখনই যাই যেখানে যাই যেখানে ভালো লাগে সে জায়গাটার ছবি তুললে ভালো লাগবে সেখানে গিয়েই ছবিটা তুলে নিই এখানে অনেক ভালো জায়গা আছে যেসব জায়গায় গেলে ছবি তুলতেও ইচ্ছা করে যে জায়গার একটা ফটো তুলে রাখি দেখতে ভালো লাগবে ভালো লাগে কী সুন্দর হবে আমরা যাই যেসব জায়গা অনেক অনেক জায়গা সেখানে সেখানে যেখানে ফাঁকা মাঠ বা ফাঁকা রাস্তা অনেক অনেক জায়গায় গাছ লাগানো থাকে ফুল লাগানো সেসব জায়গায় দাঁড়িয়ে একটা ফটো তুলে নিয়ে অনেক অনেক জায়গা ফাঁকা রোড জায়গা যেগুলো ভিডিও করার মতো ওইসব জায়গাও যাই গিয়ে ফটো তুলি বা ভিডিওর মধ্যে ভিডিও করি অনেক অনেক জায়গা ফাঁকা জায়গা বা মানুষজনের মধ্যে অনেক অনেক জায়গা আছে সেসব জায়গায় ফটো তুলি ভিডিও করি এবং ভালোও লাগে যেসব ফাঁকা জায়গা আরও যেসব জায়গায় ফুল আছে বা ফলের গাছ আছে ঝোপ জঙ্গল সে অনেক অনেক জায়গা খুব সুন্দর সুন্দর জিনিস সেসব জায়গায় যাই গিয়ে ছবি তুলি ফটোও তুলে নিই ভিডিও বানাই এ সবই করতে করি